পাখি দেখার সময় আমার দেখা সবচেয়ে রিভিউয়াল পাখি ছিল হলুদ রঙের পাখি যার দুটো ডানা দুটি আলাদা বর্ণের ছিল যার দুটি পা দুটি আলাদা বর্ণের ছিল